হ্যাঁ আমি নিজে আমি একজনের থেকে একটা স্কুলে সেলাই শিখেছি চার বছর ধরে সেখানে গিয়েছি খুব কষ্ট করেছি এবং সেখান থেকে সেলাই শিখে এখন আমি ইনকামের পথ করেছি এবং এখন আমার কাছে দু তিনজন সেলাই শেখে এবং আমার কারখানাটা আরও বড় হলে সেলাই শেখানোর জন্য আরও কিছু লোক আমি নেব এবং আমার এই যাতায়াতের জন্য বিশাল আমার ওই স্কুলটা অনেক দূরে ছিল আমার খুব কষ্ট হতো এবং আমি অনেক কষ্ট করে যেতাম এখন আমি এই সেলাই কাজটা শিখে অনেক ইনকাম করছি এবং আরও কিছু লোককে আমি সাহায্য করতে পারছি তারা সেলাই শিখে তারাও ইনকামের পথ করেছে এই জন্যে এটা আমার কাছে অনেকটা বড় এই ব্যবসাটা হয়েছে আর বলব